বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ একটি অনেক সস্তা পদ্ধতি আমার নিজেদের বাড়িতে যেকোনো ফল বা ফুলের চারা কিছু রোপণ করলেই সেটি অল্প পরিমাণ যত্ন করলেই এবং জৈব সার প্রদান করলেই সে গাছটি বড়ো হয়ে যায় এবং আমাদের একটি সুস্পষ্ট সুন্দর বাগান প্রদান করে সে সৌন্দর্য আমরা অনুভব করে সকলে আনন্দিত হই বাড়িতে বাগান তৈরি করা খুব একটা ব্যয়বহুল নয় কখনো কখনো ক্ষেত্রে এটি ব্যয়বহুল হয়ে পরে যখন কোন পোকামাকড়ের অত্যাচার অতিরিক্ত বেড়ে যায় তখন সে গাছটিকে রক্ষা করার জন্য আমাদেরকে অতিরিক্ত দাম দিয়ে কীটনাশক সার কিনতে হয় কীটনাশক সার ব্যাবহার করার জন্য যেই টাকাটা যায় সেটির মূল্য অনেক প্রায় এভাবেই আমাদের বাড়িতে রক্ষণাবেক্ষণ বাগান করার জন্য কখনো কখনো সস্তাও হয় কখনো কখনো অনেক অতিরিক্ত ব্যয়বহুল হয়ে থাকে